আমি যেই স্কুলে পড়েছি সেই স্কুলে লাইব্রেরি আছে ওই স্কুল থেকে আমি অনেক অনেক বই পড়েছি বিশেষত ফেলুদা ব্যোমকেশ রবীন্দ্রনাথ শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্রের মতো বড় বড় লেখকের অনেক বই আছে সেগুলো আমরা ওখান থেকেই পড়েছি